ওজন বাড়ানোর জন্য প্রথমত খাওয়া দিয়ে এটা টাইম রিটার্ন করতে পারে আর যেমন টাটকা টাটকা শাক সবজি গ্রামে পাওয়া যায় সেই শাক সবজিগুলো খেতে হবে তারপরে একটু ব্যায়ামও করতে হয় ব্যায়াম করলেও যেমন খিদার ভাবটা তৈরি হয় সেতে খাইলে কোনো অসুবিধা হয় না খাওয়াটা তাড়াতাড়ি হজম হয় আর যেমন কলা ফলমূল ফলমূল বলতে গেলে আপেল টাপেল কিংবা কলা টাও খাওয়া যায় কলাটা খাইলেও ওজন বাড়ে এই পদ্ধতিতে চললে বলে আমার মনে হয় ওজন আমার যা আছে তার থেকে অনেকটা বার বেড়ে যায়